সাঁতার যেটি আমাদের শরীর তথা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেই সাঁতার যখন আমরা খোলা জায়গায় সাঁতার কাটবো তখন কিছু নিরাপদ থাকার জন্য উপায় অবলম্বন করতে হয়ে থাকে সেই উপায়গুলির মধ্যে হলো যে প্রথমেই আমাকে দেখে নিতে হবে যে যেই জলে আমি সাঁতার কাটবো সেই জলের আশেপাশে কোনোরকম নোংরা কোনো আবর্জনা বা কোনোরকম পোকামাকড় কীটপতঙ্গ যেইগুলো থেকে থাকে সেই ধরনের কিছু আছে কিনা যেইগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের বিপদ হতে পারে বা আশেপাশে কোনো ধরনের কোনো পশু টশু থাকছে কিনা সেগুলো সম্পর্কে সব কিছু দেখে নিতে হবে এছাড়াও কোনো বড়ো জলাশয়ে সাঁতারের সময়ে কিছু বাধা আসতে পারে যেমন বলছে বড়ো একটা জলাশয় সেখানে হচ্ছে যে কোনো পিচ্ছিল শইলা থাকতে পারে যেখানে ওই পিচ্ছিল শইলায় পা লেগে স্লিপ করে যেতে পারে বা বিভিন্ন ধরনের শৈবাল থাকতে পারে যেইগুলো বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে সাঁতারে এছাড়াও বিভিন্ন ধরনের শক্তিপ্রবাহ দেখা যায় শক্তিশালী প্রবাহ যেগুলোর মাধ্যমে আমাদের সাঁতারে তথা আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে সাঁতারে আমাদের বাধা সৃষ্টি করতে পারে এই শক্তিশালী প্রবাহগুলো বিভিন্ন ধরনের জলস্রোত যেগুলো খুবই বিপদজনক হয়ে থাকে অনেক সময় এছাড়াও বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের যে সমস্ত লতাপাতাগুলো থাকে অনেক সময় যেগুলো জলমগ্ন থাকে এবং আমাদের অনেক সময় পায়ে আটকে গিয়ে অনেক রকম সমস্যার সৃষ্টি করতে পারে সেই সমস্ত দিকগুলিও লক্ষ্য রাখতে হবে বড়ো জলাশয়ে সাঁতারের সময় এই ধরনের বাধাগুলি সাধারণত আসতে পারে এবং তার জন্য আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে এবং নিরাপদভাবে জলে নামতে হবে এবং ভালোভাবে সাঁতার করতে হবে যাতে আমাদের শরীর তথা স্বাস্থ্য ভালো থাকে